হ্যালো হ্যাঁ বলুন কে বলছেন আপনি হুম বলুন হুম কেমন প্রোজেক্ট একটু যদি বলেন আচ্ছা ঠিক আছে তা বলুন আমাদের এইখানে আঠেরো বছরের নিচে বিয়ে যদি দিয়ে দেয় কুড়িটা বাবা মা যদি দিয়ে দেয় আর আশিটা ছেলে মেয়ে নিজে থেকেই করে নেয় হ্যাঁ একদমই আঠেরো বছরের নিচে তো আপনি যে বলছেন যে প্রোজেক্ট নামাবেন হ্যাঁ হ্যাঁ পালিয়ে তাদেরকে একটু গ্রুমিংয়ের প্রয়োজন আছে একটু বোঝানোর একটু ট্রেনিংয়ের প্রয়োজন আছে আর কি না পায় না তো তারা পায় না তাই জন্যই তো তারা দরিদ্র হ্যাঁ অবশ্যই দিদি কেননা বলছি যে ওরা তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তো ওদেরকে যদি একটু বোঝানো হয় ওদেরকে যদি একটু আসলে বোঝানোর থেকে ওদেরকে যদি একটা দুটো করে কাজ দেওয়া হয় ওরা বেকার বসে থেকে বিয়ে করে নেয় একটা কাজ করলে কী হবে ওরা সেই কাজের মধ্যে ঢুকে গেলে ওরা বুঝবে ব্যাপারটা তারপরে ওরা একটু বয়স হবে ওদের বিয়ের করার কী বলছি বুঝতে পারছেন তো ঠিক আছে এ বিষয় না হয় না না হয় আমি না হয় আপনার অফিসে আসি ঠিক আছে তাহলে আগামিকাল আমি আপনার অফিসে এসে আপনার সঙ্গে এ বিষয়ে বিশ্লেষণ কথা বলে নেব কেমন রাখছি নমস্কার দিদি ধন্যবাদ